হ্যাঁ কে বলছেন হ্যাঁ এটা পূর্ব মেদিনীপুরের পাঠাগার বলুন হ্যাঁ আজকে পাঠাগারটা খোলা আছে আমাদের তো সব দিনই শনিবার রবিবার বাদে এগারোটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে আপনি কোন কোন লেখকের বই পড়তে চান বলুন হ্যাঁ হ্যাঁ এখানে সব লেখকেরই মোটামুটি বই রাখা আছে ছেলেরা যা যা পছন্দ করে আবার যদি কিছু না থাকে কেউ যদি এসে এইটা খোঁজে সেটাও আমরা আনিয়ে রাখার চেষ্টা করি তো আমাদের এই লাইব্রেরিতে বই তুলতে আপনি কি প্রথম না আগে তুলেছেন আমাদের এখানে প্রথমে লাইব্রেরিতে বই তুলতে গেলে একটা কার্ড করতে হয় যেটা খুবই সর্বনিম্ন মানের পাঁচ টাকা দিয়ে আপনি কার্ড করতে পারেন আর মাসের মাস একটা টাকা দুটাকা করে জমা দিতে হয় এইটা লাইব্রেরির নিয়ম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রত্যেক মাসের ওইটা চাঁদা তবে এইটা সকলের সুবিধার্থে প্রত্যেক মাসে না দিলেও তিন চার মাসের একবারেও দিয়ে দিতে পারেন তবে সেটা অ্যাডভান্স দিতে হবে যে হ্যাঁ পাঁচ মাস পরে দেবো সেটা নয় না ডকুমেন্টস কিছু লাগবে না ওই শুধু আধার কার্ডটা একটু নিয়ে আসবে ওই আধার নাম্বারটি এখানে লিখে রাখি আর ঠিকানাটা লিখে রাখি না হলে বুঝব কী করে তাছাড়াও এখানে সব রকমই বই পাওয়া যায় বিভূতিভূষণের শরৎচন্দ্রের রবীন্দ্রনাথের এছাড়াও নানা ছোটো গল্প ঈশপের গল্প বাড়ির বাচ্চাদের জন্যেও নিয়ে যেতে পারেন এখানে সব রকমেরই বই পাওয়া যায় এবং পড়াশোনারও বই ছাত্রছাত্রীদের জন্য রাখা আছে হ্যাঁ বসে তো পড়তেই হয় তাহলে তো ভালো কিন্তু সব বইই তো আর এখানে বসে পড়ার সময় হয় না একটা সময় নির্দিষ্ট যে আপনি সাত দিন বইটা নিয়ে গিয়ে রাখতে পারেন তারপরেও যদি বইটা আবার রাখতে চান তাহলে আপনাকে সাত দিন পর এসে আবার বলতে হবে যে বইটা আমি আরও সাত দিন রাখতে চাই তাহলে আমরা আবার এন্ট্রি করে দেবো তারপরেই নিয়ে যেতে পারবেন নাহলে সাত দিনের বেশি কোনো বই আপনি বাড়িতে রাখতে পারবেন না তো আপনি আসুন এখানে সবকিছু জেনে দেখে আমি যেরকম বুঝব সবাইকে তো আর সব রকম সুবিধা দেওয়া যায় না কিছু কিছু ব্যতিক্রমও থাকে মানুষের সুবিধা অসুবিধায় দুটো বইও দেওয়া হয় মাঝে মাঝে আপনি আসুন এলে কথা হবে ঠিক আছে